আমি কিছু খাবারের নাম বলছি সেগুলো হলো যেমন ভাত মটন বিরিয়ানি চিকেন বিরিয়ানি ফ্রাইড রাইস পোলাও খিচুড়ি মুসুর ডাল মুগ ডাল খেসারির ডাল মাশকলাইয়ের ডাল মুসুর ডালের পকোড়া খেসারির ডালের পকোড়া কুমড়ো ভাজি পটল ভাজি আলু ভাজি করলা ভাজি কাঁকরোল ভাজি করলার পুর পটল পোস্ত লাল শাক লাউ শাক মূলো শাক কচু শাক হেলেঞ্চা শাক পালং শাক নিরামিষ সবজি পনির আলুর রসা মোচার ঘন্ট আলুর পরোটা আলু পটলের ডালনা সোয়াবিন আলুর সবজি ঝিঙে পাতুড়ি বরবটি ভাজা কাতলের কালিয়া ডাব চিংড়ি ইলিশ ভাজা শিং মাগুরের ঝোল রুই মাছের ঝোল পাবদা কালিয়া শাটি মাছের ছানা কইয়ের গঙ্গা যমুনা ভেটকি পাতুরি গুড়া মাছ চচ্চড়ি পাঁঠার মাংস কষানো মুরগির মাংস ডিম কারি কাঁঠাল চিংড়ি ইত্যাদি